হ্যাঁ দাদা বলুন কি ব্র্যাণ্ডের নেবেন নামটা বলুন ও রয়্যাল স্ট্যাগ সাড়ে সাতশো আটশো এ রকম হ্যাঁ ব্লু সাড়ে তিনশোরটা ওই তিনশো আশি টাকা টাকা পড়বে তিনশো সত্তর না ওটাতে এখন হবে না কদিন পরে হুম ডেলিভারি কোথায় বাজারের আশেপাশে না বাজারের বাইরে যাবে ও ঠিক আসে যাবে তো তবে বাজেটটা কিন্তু বেশি লাগবে ও মালের তুমি কী নেবে বললে

আচ্ছা ও ডেলিভারিতে চার হাজার না গো এত দূর যাবে আমার গাড়ি যাবে ড্রাইভার যাবে সঙ্গে হুম আচ্ছা